আমায় সব থেকে বেশি খুশি করে যখন আমি নিজে কোনো কাজ করি এবং সেই কাজটা সঠিক হয় এবং সেটাতে সবাই সেটাতে সবাই আনন্দিত হয় এবং আমাকে সেটাতে সবাই উৎসাহিত করে সেটাতেই আমি সব থেকে বেশি খুশি হই যখন যে কোনো কাজ হয়তো কোনো রান্না করেছি সেটা খেয়ে সবাই খেয়েছে সবাই খেয়ে ভালো বলছে এটা তো আমি খুশি হই বা আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষাতে ভালো নম্বর পেয়েছি সেটাতে সবাই আমাকে ভালো বলছে আমি খুব খুশি হই সেখানে কোনো খেলাধূলার ক্ষেত্রে আমি কোনো খেলাধূলায় অংশগ্রহণ করে থাকলে সেখানে আমি ভালো খেলতে পারলে সেখানে সবাই বলে সবাই বলে আমাকে আমার প্রশংসা করে এ আমার খুব ভালো লাগে যে কোনো আমি যেটা ভালো কাজ করে যদি কেউ আমার প্রশংসা করে সেখানে আমার খুব ভালো লাগে এবং আমি সেখানেই বেশি সব থেকে বেশি খুশি হই যেখানে আমি নিজে কোনো কিছু করে তারপর আমি নিজের প্রশংসা পেয়ে থাকি বিনা কারণে কিন্তু নয় কোনো কারণে বা কোনো কাজ করে থেকে আমি যদি কোনো প্রশংসা পাই সেখানেই আমি সব থেকে বেশি খুশি হই